আমি পেন্টিং করতে ভালোবাসি সেহেতু পেন্টিং করেও থাকি এবার পেন্টিং করার পর সব সমময় তো ভালো হয় না পেন্টিংটাকে যাচাই করার জন্য যে আমার ভালো হয়েছে কী খারাপ হয়েছে কোথায় ভুল হয়েছে সেটাকে দেখানোর জন্য আমার প্রিয় বান্ধবী প্রিয় বান্ধবী মা বা আমার যিনি টিচার তার কাছ থেকে আমি আমার ভুলটাকে ধরানোর চেষ্টা করি বা করিয়ে সেটাকে আমার আমাকে যাতে জানায় সেটার চেষ্টা করি করার ফলে এইভাবে আমি আমার সমালোচনা আর কি মানে আমি কোথায় ভুল করছি ঠিক করছি তারা যেন সেটা আমাকে জানায় তার জন্য আমি তাদেরকে সেটাকে দেখাই এবং পেন্টিংগুলোকে উন্নত করার জন্য যে কোথায় ভুল হয়েছে কোথায় এটার কম আছে বা যেটা আমার চোখে ধরা পড়েন সেটা তাদেরকে দেখালে তারা দেখে যে তার মনে হচ্ছে যে এখানটাায় একটু চেঞ্জ করা দরকার বা এখানটা একটু ঠিক করা দরকার এগুলোকে ঠিক করার জন্য আমি তাদেরকে দেখাই বা তারা দেখিয়ে তারা আমাকে বলে এবং তারপরে আমি পেন্টিংটা আবার দুবারা সেটাকে ঠিক করার চেষ্টা করি বারবার পেন্টিংটাকে দেখি যে কোথায় ভুল হয়েছে আমার সেই ভুলটাকে শুধরানো দরকার একবার দুবার তিনবার করতে করতে সেটাকে আস্তে আস্তে সুধরিয়েও ফেলি অনেক সময় সেটা একটু টাইমও লাগে কিন্তু আমি আমার পেন্টিংগুলোকে উন্নত করার জন্য বারবার চেষ্টা করতে পারি বা আমি চেষ্টা করেও যাব যাতে আমার ভুলটা ধরা পড়ে বা আমি আরও উন্নত মানের পেন্টিং করতে পারি বা আমার প্রফেশানটাকে এটাকে প্রফেশান হিসাবেও আমি ধরি তো প্রফেশানটাকে আরও বাড়াতে চাই